পশ্চিমবঙ্গে শিল্পী থাকলেও বড়ো শিল্পের যথেষ্ট অভাব এবং পশ্চিমবঙ্গ আজ বেঁচে রয়েছে কিছু ক্ষুদ্র হস্তশিল্পের হাত ধরে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হস্তশিল্পের বিভিন্ন জেলায় বিভিন্ন রকম মেলা করিয়ে সেখানে বিভিন্ন হস্ত শিল্পীদেরকে তাদের বিভিন্ন বানানো জিনিস প্রদর্শন করার উপায় করে দিয়েছেন কিন্তু এতেই শেষ হলে হবে না পশ্চিমবঙ্গে বড়ো শিল্পের প্রচণ্ড প্রয়োজন এছাড়া চাকরি বাকরি পশ্চিমবঙ্গে পাওয়া যাবে না